হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হার পাওয়া যাবে হার হ্যাঁ এক ভরি ওজনে পঞ্চাশ হাজার টাকা এরকম হাতের নোয়া হাতের নোয়া পাঁ পাঁচ হাজার টাকা পড়বে আপনি আসুন বিকালের টাইমে পুজোর আগে তো দিতে হবে আমি পুজোর আগে দিতে পারব না